আমার প্রিয় ক্লাসিক বই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি এই বইটি আমি কলকাতায় মেলা দেখতে গিয়েছিলাম সেখানে বইমেলা বসেছিল সেই বইমেলাতে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি এই বইটি সংরক্ষণ করেছি